হ্যাঁ হ্যালো আপনি কি ডেলিভারি বয় বলছেন হ্যাঁ আমি যে একটা জামা অর্ডার দিয়েছিলাম তো আমার জামাটা তো আসার কথা ছিলো আগামীকাল তো আমার জামাটা আজকে আসলো কেন তো আমার কা আজকে একটা বিয়ে বাড়ি ছিলো তো বিয়ে বাড়িতে আমি আজকে জামাটা পরবো তো সে জামাটা আমি জানি কালকে আসবে তাহলে কালকে এই জামাটা আসবে আর আজকে আমি বিয়ে বাড়িতে পরে যেতে পারবো কিন্তু আজকে আসলো কীসের জন্য এরকমটা হবার কারণ কী তো যেই টাইমটা দিয়া ছিলো যেই তারিখটা দেয়া ছিলো বা যেই সময়টা দেয়া ছিলো সেই সময়েই তো আসা উচিত কেননা এটা মানুষকে তো দেয়া আছে এটা মানুষ এই সময়টা দেখেই তো বসে আছে যে এই তারিকে এই সময়ে আসবে কীসের জন্য এরকম ভুলগুলো হয় বা এরকম ভুলগুলো হওয়া কিন্তু ঠিক নয় বা মানে মানুষ যে অর্ডার দেয় একটা আশা করে অর্ডার দেয় যে কোনো জিনিস কোনো খাবার অর্ডার দিলে সেটা যে টাইমটা দেয়া থাকে সেই টাইমের জন্য মানুষ বসে থাকে অনেকে সেই খাবারের আশা করে বসে থাকে বা আমি একটা জিনিস অর্ডার দিয়েছি সেই জিনিসটা যদি আমার সময়ে না পৌঁছালো তালে সেই জিনিসটা নিয়ে আমি কী করবো আজকে আমি বিয়ে বাড়ির জন্য জামাটা অর্ডার করেছিলাম তো জামাটা যদি আমার আজকেই আসবে তাহলে জামাটা আমি পরবো কখন আমি আমি যে দেখেছিলাম যে বিয়ের আগে দু দিন আগে ডেটটা ছিলো তো সেই হিসাবে আমি দিয়েছি ভাবলাম যে হয়তো বিয়ের আগের দিন আসলেও হয়ে যাবে বা এরকমটা হওয়ার কারণটা কী যেই টাইমটা দেয়া ছিলো যেই তারিখটা দেয়া ছিলো সেই তারিখে সেই টাইমে কেন আসবে না এইটা কিন্তু ঠিক নয় এটা আপনারা সংশো সংশোধন করে নিন এটা আপনারা সমাধান করুন নিজেরা আলোচনা করুন যে এই তারিখে এই সময়ে ডেলিভারি দেবার যেখানে যে যখন ডেলিভারি দেবার সময় সেখানে তখনই ডেলিভারিটা পৌঁছান